বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার যেমন আমাদের বাইকটা আমরা যখন চালাই প্রথমে আমাদের স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ার মারতে হয় কারণ ফার্স্ট গিয়ারটা না মারলে যদি আমরা সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার মারি যদি আমাদের গাড়ির লোডে থাকে তখন কিন্তু আমাদের গাড়ির কিছু সমস্যা হয় যেমন কোনো কোনো সময় গাড়িটা বন্ধ হয়ে যেতেও পারে বা আরও কোনো সমস্যা হতে পারে যখন আমরা লোডে কোনো ঢালে উঠব তখন আমাদের গাড়িটা কিন্তু সেকেন্ড গিয়ার করতে হবে যদি আমরা ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারে রাখলেও হবে কিন্তু সেটা পসিবল না সেকেন্ড গিয়ারটা হচ্ছে পসিবল সেকেন্ড গিয়ারে আমরা কোনো ঢালে উঠতে গেলে সেকেন্ড গিয়ারটাই আমাদের পসিবল থার্ড গিয়ার কিংবা ফোর্থ গিয়ার কিংবা ফাইভ গিয়ার পসিবল না গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে সেম কোনো বাম্পার পার করার সময় আমাদের সেকেন্ড গিয়ারে রাখতে হয় গাড়ি গাড়ি চালাবার সময় কিছু কিছু সরঞ্জাম যেগুলো আমরা সর্বদাই সঙ্গে রাকব যেমন স্ক্রু ড্রাইভার কিংবা আমাদের গাড়ি যখন লিক হয়ে যায় সেই জিনিসটাও রাখতে হবে আমাদের একটা বড় একটা সেলাই রেঞ্জ রাখতে হবে যাতে আমরা সব নাট নাটটা যেন টাইট দিতে পারি যদি কোনো জায়গায় ঢিলা হয়ে যায় বা একটা রাখতে হবে এগুলো আমাদের সর্বদাই সঙ্গে রাখতে হবে এগুলো না হলে আমরা কিছু কিছু সময় সমস্যার মধ্যে পড়তে পারি যেমন সমস্যা হচ্ছে ধরো আমাদের গাড়িটা যেতে যেতে লিক হয়ে গেল আমাদের যদি যদি সেটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু লিকটা সারাই করতে পারব না ব্যর্থতা একবার আমরা বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল পুরুলিয়া আমরা বেশ কিছু মাইল গিয়ে আমাদের এক বন্ধু গাড়ির কাগজপত্র নিয়ে যায়নি সেখানে আমাদের ট্র্যাফিক পুলিশ ধরে তার পরে ট্রাফিক পুলিশ ধরার পরে বন্ধুদেরকে আর ছাড়ছে না যে গাড়ির কাগজপত্র নেই সেই জন্যে এবার বন্ধুকে একা ফেলে তো আমরা যেতে পারব না সেজন্যে আমাদের যাওয়ার ডেটটা ক্যান্সেল হয় মোটামুটি সেখান থেকে আমরা বাড়িতে চলে আসি এই আমাদের যাওয়ার ব্যর্থতা